হ্যালো

আপনি কি বর্ণালী কর্মকার বলছেন আমি আপনার মেয়ের শিক্ষিকা পৌলমী কর্মকার বলছি আচ্ছা আপনি তাহলে নিশ্চয় শুনেছেন আপনার মেয়ে নিশ্চয় আপনাকে বলেছে যে স্কুল থেকে পিকনিক নিয়ে যাওয়া হচ্ছে আচ্ছা তো আপনারা কি যাবেন সামনে সামনের মাসে বারো তারিখ আমরা যাচ্ছি মাইথন ড্যামটা হ্যাঁ পঞ্চাশজন মতো পঞ্চাশজন মতো তো স্টুডেন্ট আছে তো ওদের সঙ্গে একজন করে গার্জেনের যাওয়ার ইয়ে আছে তো আপনারা কি যেতে চান দুজনেই

তাহলে আমি দেখছি হুম জন্য এখন এক একহাজার টাকা করে পারহেড আমাকে আমাকে যেমন বলা হয়েছিলো মানে যেমন টাকা বলা হয়েছিলো আমি তো সেরকমই বলেছি তো ও মেনু জলখাবারে আপনাদের কচুরি আর আলুর দম থাকছে আর বাচ্চাদের জন্য তো ফল পাউরুটি ডিম এসব থাকছে আর দুপুরে হচ্ছে আপনার ভাত ডাল মাছ মাংস এসব থাকছে আর বিকেলদিকে মানে সন্ধ্যের সময় ফেরার সময় চা আর চিকেন পকোড়া থাকছে চা কফি চিকেন পকোড়া এইসব থাকছে ও আচ্ছা চিকেনই চিকেন

হ্যাঁ আমি আমি হ্যাঁ বলুন আমাকে যেমন বলা হয়েছিলো সেরকমই আমি বললাম আমি দেখছি তারপরে কথা বলে আরে আপনি হ্যাঁ বলুন সবারই তো একজন করে বলা হয়েছে গার্জেন তো যারা যেতে চায় দুজন তারা যেতে পারে

আচ্ছা আর সকাল সাতটা থেকে বাস ছাড়ছে হ্যাঁ আর তোমার ফিরব আটটা সন্ধ্যে আটটায় হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি দেখছি তারপরে আপনাকে জানাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তালে হ্যাঁ ঠিক আছে রাখছি